আমি আমাদের বাড়ির সামনে একটি বাগান করতে চাই এই বাগান করার জন্য আমাকে নার্সারি থেকে ছোট ছোট চারাগাছ এনে লাগাতে হবে এবং গাছ লাগিয়ে আমাকে রক্ষণাবেক্ষণের জন্য বেড়া দিতে হবে এই বেড়া দেওয়ার জন্য আমাকে তার কিনতে হবে কিন্তু তারের অনেক দাম সেজন্য আমি তারের বদলে বাঁশের বেড়া দেবো এই বাঁশের বেড়া দেওয়ার জন্য আমি মজুরি করব না আমি নিজে বেড়া দেবো কিন্তু এ আমি বুঝি যে এই বাঁশের বেড়া দিলে খুব সস্তা হবে এবং ব্যয়বহুলও হবে